আমাদের এখানে বর্ধমানে বিগ বাজার অত্যন্ত নামকরা জায়গা এখানে এখানে পর্যটক যদি আসে হ্যাঁ কোনো অসুবিধা হওয়ার কোনো কারণই নেই আর এখানে শপিং মল থেকে আরাম্ভ করে ইলেকট্রিক জিনিস ওষুধের দোকান সব কিছুর ওর মধ্যে পাওয়া যাবে সিনেমা হল

ঘোরার মতোন জায়গাও রয়েছে আপনি যে কোনো সময় কাটাতে পারবেন সিনেমা দেখে সময় কাটাতে পারবেন আরও শপিং করতে পারবেন কোনো অসুবিধা হলে কোনো যদি কোনো অসুবিধা হয় তার মধ্যে ওষুধের দোকানও রয়েছে আপনি চিকিৎসা চিকিৎসার জন্য ডাক্তারও থাকে অসুবিধা হয় না অনেক রকম ইলেকট্রিক জিনিস যেমন মোবাইল থেকে আরাম্ভ করে সব কিছুই পাওয়া যায় সম্পূর্ণভাবে কোনো কোনো মানুষ এসে অসন্তুষ্ট হবে না এখানে এখানে সব রকমের জিনিসপত্র বাড়ির সব কিছুই জিনিসপত্র লাগে সব জিনিসটুকুই আপনি এখানে পাবেন পেয়ে যাবেন এর ফলে কোনো পর্যটক শিল্প কোনো পর্যটক লোক এলে কোনো কিছু কোনো কিছুই অসুবিধা হবে না